বয়স্ক মানুষরা ক্রিকেট এবং ফুটবল তো খেলতে পারেন না কিন্তু অল্পবয়স্ক মানুষরা ক্রিকেট এবং ফুটবল খেলেন বেশি বয়স্ক মানুষরা সময় কাটানোর জন্য তেনারা তাস এবং হচ্ছে দাবা খেলে থাকেন এবং মহিলারা বাড়িতে বসে থেকে তেনারা লুডো সাপ লুডো এবং লুডো খেলে থাকেন এবং বেশি বয়স্ক মানুষরা বাড়িতে সময় কাটানোর জন্য অনেকটা খেলে থাকেন এইগুলো